হ্যাঁ বাড়িতে রান্নার সিলিন্ডার ব্যবহার করার সময় অবশ্যই নিরাপত্তা সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আমরা যখন রান্না শেষ করে দিই রান্না শেষ হয়ে যায় তখন আমাদের উচিত সিলিন্ডারের যে নবটা আছে সেটা অবশ্যই বন্ধ করা আর যাতে বাচ্চা কাচ্চারা সিলিন্ডারে বেশি বা গ্যাসের কাছে না যায় আর কোনো জলীয় পদার্থ বা কোনোরকম জ্বলন্ত কোনো জলীয় পদার্থ যাতে গ্যাসের কাছে বা সিলিন্ডারের কাছে না রাখা হয় সেই বিষয়েও একটু ধ্যান রাখতে হবে যাতে কারণ বা বাড়িতে আমরা সবাই থাকি এবার গ্যাস সিলিন্ডারের যদি কোনোোরকম কোনো আপত্তি বিপত্তি ঘটে তাহলে গ্যাস সিলিন্ডার ই হতে পারে ব্লাস্ট হতে পারে আর আমাদের একটা বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্যেই আমাদের উচিত বাড়িতে সিলিন্ডার সবসময় বন্ধ করে ব্যব ব্যবহার করে তারপরে বন্ধ করে মানে নবটা সিলিন্ডারের নবটা বন্ধ করে দেওয়া হ্যাঁ যাতে আমরা মানে আমরা ভালো থাকতে পারি